হ্যালো হ্যাঁ বলি বলছি দাদা আপনি কি ধান কেনেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন আপনার কী কী কী ধান নেন বলতে পারবেন হ্যাঁ বলছি আপনার ওই যে ধান নেন ধানকে ভা মানে রাখতে গেলে ভালো রাখতে গেলে কী কীরকমভাবে রাখতে হবে একটু বলবেন

আচ্ছা আচ্ছা

হুম হুম হুম

আচ্ছা ঠিক আছে হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব ভালো না এইটাই খুব ভালো লাগল শুনে আর হচ্ছে কি প্রসেসটাও খুব ভালো বলেছেন